আমার দেখা নায়ক বা রোল মডেল পাখি বলতে বুঝি বাবুই পাখি বাবুই পাখি বলতে বুঝি কারণ হচ্ছে তার যে অত সুন্দর কারুকার্য একটা বাসা বানায় কত সুন্দরভাবে তার বাচ্চাদেরকে সুরক্ষিত রাখার জন্য এবং নিজে সুরক্ষিত থাকার জন্য যে একটা সৌন্দর্য বাসা বানায় দেখতে যেমন সুন্দর এবং তার দেখতেও উপকারী যেমন তার বাচ্চারা সুরক্ষিত থাকতে পারে ঝড় বিৃষ্টির কারণে কোনো কিছুতেই তাদের কোনো ক্ষতি হয় না এবং আমরা তাদেরকে কী হিসাবে চিনি দড়জি বা কী হিসাবে তাকে আমরা চিনে থাকি তার যে এত সুন্দর কারুকার্য দেখলে সবাইয়ের মন প্রাণটা জুড়িয়ে যায় এবং তার যে বাসাটাকে কেউ নকল করবে সেরকম ক্ষমতা বা সেরকম এ এখনো পর্যন্ত আমি কাউকে দেখি নি বা নকল করতে কেউ পেরে ওঠেনি আর আগামী দিনেও পারবে বলে আমার মনে হয় না তাকে আমি নায়ক হিসাবেই তুলে ধর ধরি তার যে এত সুন্দর কারুকার্য সে তাল গাছের পথার আগাতে কত সুন্দরভাবে ছুলে একটা নিজের মনের মতো থাকার বাসস্থান তৈরি করে সেটাকে এতো ঝড় বৃষ্টি হলেও তার মাঝে তার বাসাটা একটুও নষ্ট হয় না তার ফলে কেউ যদি কোনো কিছু করেও আঘাত করতে চাও অনেকটা কম আঘাতেও সেটা থেকে যায় এবং সেটা দেখতে খুবই সুন্দর হয়